হ্যালো হ্যাঁ ম্যাম বলুন হ্যাঁ বলুন ম্যাম আচ্ছা কীরকম সার্ভিস নিতে চান আপনি আপনার কীরকম বাজেটের হিসাবে দরকার একটু বললে খুব ভালো হতো কদিনের সাত আচ্ছা আপনি আপনার ফ্যামিলি নিয়ে থাকতে চান আমাদের এখানে খুব সুন্দর সুন্দর প্যাকেজ আছে খুব সুন্দর সুন্দর রুম আছে আপনার আশা করি আমাদের হোটেল খুব ভালো লাগবে আমাদের কাছে এসে সাতদিন থেকে আপনাকে খুবই ভালো লাগবে তো আমাদের একটা রুম আছে যেটার ভাড়া পড়বে আপনার চৌত্রিশশো টাকা সেটা পার ডে সেখানে এ সি পেয়ে যাবেন ডাবল বেড আছে ম্যাম তারপরে আপনার ব্যালকনি পেয়ে যাবেন সমস্ত কিছু আছে আপনি আপনার পার্কিংও আছে এখানে এটা আপনার ছত্রিশশো টাকা ভাড়ার মধ্যেই সব কমপ্লিট পেয়ে যাবেন ডাবল বেডের সিট আছে আপনি যদি এর সিঙ্গল চান সিঙ্গেলও পেয়ে যাবেন আরও ভালো রুম আছে যদি আপনি চান ফোর্থ মানে চারতলার উপরে যদি রুম নিতে চান একটু বাজেটটাও বেশি পড়তে পারে কিন্তু খুবই ভালো ভিউ পাবেন যেখানে আপনি প্রকৃতির সাথে খুবই মিল পাবেন নিজের আরও সুন্দর সুন্দর যদি চান আরও প্যাকেজ আছে আপনার কীরকম প্যাকেজের মধ্যে দরকার একটু বললে খুবই ভালো হয় আচ্ছা ম্যাম আপনাকে ডিসকাউন্ট করে আমরা চৌত্রিশশো টাকা প্যাকেজটা অনেকই কমে পড়ে যাবে আপনি সাতদিন থাকবেন বলছেন ফ্যামিলি নিয়ে আপনাকে আমাদের হোটেলে কোনো প্রবলেম হবে না সেই কারণে আপনা আপনার মনের মতন করে দেওয়ার জন্য একটু বাজেটটা একটু বাড়ান আপনার খুবই ভালো হয় আপনি দেখুন আমাদের কাছে আসছেন ফার্স্ট টাইম আশা করি আবার নেক্সট টাইমও যদি আপনি বোলপুরে আসতে চান তাহলে আমাদের হোটেলে থাকতে চাইবেন সেইরকম হিসাবে বাজেটটা একটু বাড়ালে আপনার খুবই ভালো হয় হ্যাঁ পার্কিং আছে এক্সট্রা চার্জ আপনার লাগবে পার ডে একশো টাকা করে তার বেশি লাগবে না আপনি যদি ফোর্থ চারতলার যদি রুমগুলো নেবেন তাহলে ওখানে এক্সট্রা চার্জ পার্কিংয়ের কোনো লাগে না কারণ ওটা ফাইভ হান্ড্রেড পাঁচ হাজার করে পড়ে যাবে তো পাঁচ হাজার পার ডে পড়লে সেখানে কোনো পার্কিং চার্জ কিছু লাগবে না এমনকী আপনার সুইমিং পুলও ওতে অ্যাড আছে তো আপনি যদি চান ওটাও নিতে পারেন ম্যাম কমের মধ্যে আপনার ফার্স্ট তলাতে পেয়ে যাবেন সেটা কমের মধ্যে আপনার হয়ে যাবে বাইশশো টাকা পার ডে কিন্তু এ সি নেই ম্যাম ওতে এ সি নেই নর্মাল জাস্ট যেটা আপনি মানে একটা বাড়ি ঘরের মতন যেরকম থাকে নর্মাল সেরকম আছে সেখানে এ সি পাবেন না ওয়াশরুম আছে সবই আছে ওখানে কিন্তু আপনাকে যে প্যাকেজটা বলা হচ্ছে সেই প্যাকেজে আপনার নাস্তাও ফ্রিতে আছে ওটাই খালি আপনাকে দুপুরের খাবারটা আর রাতের খাবারটা আপনার ওটা আপনি যদি চান আমাদের হোটেল থেকে নিতে হোটেল থেকেও নিতে পারবেন এমনকি বাইরে থেকেও অ্যালাও আছে আমাদের কাছে সুবিধা আপনি এখানে সুবিধাও আছে রুলও আছে আপনি সুবিধা যেরকম চাইবেন এখানে প্রতিটা জিনিসই সুবিধার মধ্যে আপনি পেয়ে যাবেন রুলস হচ্ছে সকাল আটটার পর গেট খোলা হবে আমাদের সকাল আটটার পর আপনি বেরিয়ে যাবেন রাত্রি এগারোটার মধ্যে আপনাকে বাড়ি ঢুকে যেতে হবে মানে রুমে চলে আসতে হবে আপনার আর যেরকম আপনি সার্ভিস চাইছেন সেরকম বলুন সেরকম বাজেটে পেয়ে যাবেন আপনার বাজেটটা একটু বেশি করলে খুবই ভালো হয় ম্যাম আপনার বাজেট খুবই কম হয়ে যাচ্ছে আপনি যেরকম সার্ভিস চাইছেন সেরকম বাজেট দিচ্ছেন না বাজেটটা দিলে খুবই ভালো হয় ম্যাম প্লিজ একটু দেখতে পারেন আপনাকে প্রতিটা রুমের পিক পাঠিয়ে দেওয়া হবে এটা যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে এখানে আমি সমস্ত ডিটেলস আপনাকে পাঠিয়ে দিচ্ছি আপনি দেখে নিতে পারেন আমাদের সার্ভিস খুবই ভালো আমাদের ফাইভ স্টার করে রয়েছে দেখে নিতে পারেন গুগলে সার্চ করে দেখে নেবেন বোলপুরের মধ্যে টপ লিস্টের মধ্যে পড়ে আমাদের হোটেল আপনাকে বললাম তো আপনাকে বললাম যেটাই আপনি পেয়ে যাবেন গার্ডেন পেয়ে যাবেন সুইমিং পুল পেয়ে যাবেন আপনার পার্কিংয়ে কোনো চার্জ লাগবে না কিছুই ওটাতে পুরো প্যাকেজে আপনার রাতের খাবার দুপুরের খাবার সবই পেয়ে যাবেন ওটা পাঁচ হাজার টাকার কাছাকাছি পড়বে ম্যাম আপনার আপনি সাতদিন থাকবেন সেই কারণে আপনাকে স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে ফ্যামিলির সাথে ফ্যামিলি ট্যুর আছে আপনার যেহেতু আপনি কি আমাদের কথা বুঝতে পারছেন হ্যাঁ আপনার আপনার যদি সুবিধা মনে হয় তাহলে আজকেই আপনি বুকিং করে নিতে পারেন খুবই ভালো হয় খুবই ভালো ভিউ আছে চারতলার ওপরে আপনি যেটা প্যাকেজ নিতে চাইবেন সেই প্যাকেজটা আপনি মনের মতন পেয়ে যাবেন ধন্যবাদ ম্যাম আপনার যদি কোনো প্রবলেম থাকে আর জিজ্ঞেস করতে পারেন আমাকে থ্যাংক ইউ